আমাদের সারাদিন জলের অনেক প্রয়োজন থাকে যেমন স্নান করা জল পান করা রান্না করা বাসন মাজা জামা কাপড় ধোয়া গাছে জল দেওয়া গবাদি পশু স্নান করানো বিভিন্ন কাজে জল ব্যবহার হয়